এই আমার ছোটোবেলার ঘটনা তখন মানে থ্রি ফোরে পড়ি একদিন কী করেছি স্কুল থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আর মা বলছে কি বলে বোনটাকে নিয়ে একটু নাড়া দে তা আমি কি করেছি বোনটাকে নাড়া না দিয়ে তাকে না নিয়ে আর তাকে রেখে দিয়ে আর খেলতে চলে গেছি খেলতে লুকোচুরি অনেকগুলো জোগাড় হয়েছে সব বন্ধুরা আর লুকোচুরি খেলছি খেলতে খেলতে সামনে একটা কুকুর ছিলো তার দেখিনি আর তার গায়ে পা তুলে দিয়েছি লেজে দিতে আর কামড়ে দিয়েছে কামড়ে নিতে তারপরে এবারে সবাই বন্ধুগুলো এসে বলে এ বাবা কুকুরে কামড়েছে চল চল ঘরে চল ঘরে চল বলে ঘরে নিয়ে এলো এবার মা তো খুব বকছে হ্যাঁ তোকে বা বললুম বোনটাকে নিয়ে আর তুই খেলতে বেড়িয়েছিস হ্যাঁ এবারে কী হলো কুকুরে একটু কামড়ালো চলো এবার সেই হসপিটালে নিয়ে যাচ্ছে এবার হসপিটালে তো একবারে কামড়ে মাংস তুলে নিয়ে ছুটেছে কুকুরটা তারপর মা হসপিটালে নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে যেতে একদিন একজন বলে কোথায় যাচ্ছিস আমি বলি মা বলে যে আমার মেয়ের ডাক্তারের কাছে কুকুরে কামড়েছে তাই ডাক্তারের কা কাছে যাচ্ছি বলে ঠিক আছে তো ডাক্তারের হসপিটালে তখন অনেকদিনের আগের গল্প তা হসপিটাল নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে যেতে বলে চ এখা এখানে একজন এমনি আয়ুর্বেদিক ওষুধ দেয় সেখানটায় চ তা সত্যি সেখানটা আবার মা হসপিটালে না গিয়ে সেই আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতে নিয়ে গেলো প্রায় হ্যাঁ তিন চার মাস সেই ওষুধটা খেতে আমার কিন্তু সেই আর ইনজেকশন আর দিতে হয় নি কুকুরেই কামড়েছে সত্যিকারের কুকুরেই কামড়ে নিয়েছিল তখন ছোটোবেলার গল্প তারপরে বড়ো হয়ে গেলাম আর এবারে মা বিয়ে থা দিয়ে দিলো দিতে এবারে শ্বশুরবাড়ি এসছি সংসার ধর্ম করছি করছি তারপরে এখন বয়স হয়ে গেছে এমন রোগ দাঁড়িয়েছে সব এবার ডাক্তারকে কবিরাজের ওষুধ খাচ্ছি করছে বলছে না তোমার হাঁটাচলা করতে হবে দৌড়াদৌড়ি একটু করতে হবে তাহলে তুমি একটু হাঁটাচলা করো তা এবারে ঘুম থেকে উঠে সাড়ে তিনটে চারটের সময় এই রাস্তা রোডে হাঁটতে যাই প্রায় কিছু হ্যাঁ ঘন্টাখানেক ঘন্টা দেড়েক প্রতিদিনই হাঁটি যায় হাঁটতে যাই কোনোদিন সঙ্গি পাচ্ছি কোনোদিন এক একা যাচ্ছি কিন্তু হাঁটতে যেতেই হবে হাঁ না হাঁটলে শরীরের মানে আরও রোগে দাঁড়িয়ে যাবে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এবারে দুবেলা হয়তো কখনো দুবেলা হচ্ছে কখনো একবেলা হচ্ছে এইভাবে হাঁটতে থাকি